বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রচুর পরিমাণে ভিড় হয় তার এই ভিড়ের প্রধান কারণ হচ্ছে আশেপাশের এলাকায় এমনকি আশেপাশের রাজ্যর থেকেও বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীনের জন্য সবাই চিকিৎসা করাতে আসে এবং সেই পরিমাণে পরিকাঠামো বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে করা সম্ভব হয়ে পড়ে নি এখানে যদি আমরা একটা ব্লাড টেস্ট করাতে যাই ব্লাড টেস্টে কম সে কম দেড় থেকে দুই ঘন্টা লাইনে দাঁড়াতে হয় এম আর আই করাতে গেলে সকালের এম আর আই রিপোর্টটা আমাকে সন্ধে পাঁচটার পর বা ভোর রাত্রি দুটোর পর লাইন দেওয়া হয় এই সমস্ত যন্ত্রপাতি বা সমস্ত কিছুর জন্য এক্সট্রা করে বা দুটো তিনটে করে ইউনিট করা দরকার যেমন আমাদের বর্ধমান মেডিকেল কলেজে যে এম আর আই সেকশানটা আছে সেটা প্রচুর উন্নত মানের কিন্তু সেটা পর্যাপ্ত নয় আরও এরকম দুইখানা যদি এম আর আই সে সেন্টার করা যেত তবে পর্যাপ্ত পরিমাণে এম আর আই করা যেত প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে ব্লাড টেস্ট ইউনিট বা প্যাথোলজি সেন্টারের দরকার প্রত্যেকটা ইউনিটে একটা করে এক্সরে এক্সরে করানোর জন্য সেন্টারের দরকার চাইল্ড চাইল্ড সেন্টারের চাইল্ড অপশনেতে আরও বেশি পরিমাণে দরকার